ম্যাডাম বলছি আমার বাড়িতে কালকে ঝড়ে একটা পাখি উড়ে এসে পড়েছে তো আমি এই পাখিটা কোনোদিনও দেখিনি আপনি তো পাখিটার গায়ের রঙ সবুজ ঠোঁটটা একটু লম্বা তা পাখিটা খুব পাখিটা খুব কাঁপছে বোধহয় ঠান্ডা লেগেছে তা আমি এখন কী করব পাখিটাকে আচ্ছা এরপর পাখিটাকে নিয়ে আমি কী করব ঠিক আছে না তা তো আমি ঠিক জানি না কারণ পাখিটা ঝড়ে উড়ে এসে পড়েছে ওই জন্যে বাসাটা ঠিক জানি না কোথায় ছিল না সেটাও তো আসেনি না সেরকম কিছুই হয়নি শুধু পাখিটা ঝড়ে উড়ে এসে পড়েছিল আর কাঁপছে খুব ঠান্ডায় না সেরকম কিছুও না তেমন কিছু চোট টোট লাগেনি শুধু ওই আর কি জ্বরে কাঁপছে একটু ঠান্ডা লেগেছে হয়তো পাখিটার ঠিক আছে